আমার এলাকায় পর্যটকদের জন্য অনেকগুলি যানবাহন বা পরিবহন পরিষেবা উপলব্ধি রয়েছে তো আমি সর্বপ্রথম আমরা যখন কোনও এলাকায় ঘুরতে যাই তখন সেই এলাকাটি শুধুমাত্র ঘুরে দেখি না তার আশেপাশের সমস্ত জায়গাগুলি ঘুরে থাকি যদি কোথাও দূরের জায়গায় যেতে হয় আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ বাসের ব্যবস্থা রয়েছে লোকাল বাস তো রয়েইছে যদি কেউ মনে করেন যে বড় কোম্পানি থেকে বা ফ্যামিলি থেকে গেছেন তখন তারা আলাদা করে এখানে বাস ভাড়াও করতে পারেন এবং সে সমস্ত জায়গাগুলিও ঘুরে দেখতে পারেন তাছাড়া যদি কেউ একা একা এসে থাকেন তখন ক্যাব ট্যাক্সি বা অটো রিক্সাও পেতে পারেন তাছাড়া বর্তমানে একটি জনপ্রিয় যানবাহন যা প্রায় সকল জায়গাতেই দেখা যায় এবং যা দূষণমুক্ত একটি যানবাহন সেটি হচ্ছে টোটো রিক্সা এই টোটোটি পর্যাপ্ত পরিমাণে সকল জায়গাতেই প্রায় দেখা যায় আমাদের এখানে লোকাল রাস লোকাল রাস্তা থেকে শুরু করে এবং রাজ্য সড়ক পর্যন্ত বা জাতীয় সড়কেও এই টোটো যানবাহনটি সকলেই পেয়ে যাবেন খুব সহজে এবং এর ভাড়া অত্যন্ত কম এই সে দূষণমুক্ত যানবাহন আমাদের এখানে যদি কেউ কখনও পর্যটনের জন্য এসে থাকেন তখন সমস্ত রকম পর্যাপ্ত পরিমাণে পরিবহন পেয়ে যাবেন পর্যটকরা সকল রকম যানবাহন নিজের পছন্দ মতো করতে পারেন তাছাড়া একেক জায়গায় দেখা যায় যেখানে বড় বড় মন্দিরগুলি রয়েছে বা ঐতিহাসিক যে সমস্ত স্থানগুলি রয়েছে সেইখানে অটো রিক্সা বাস ট্যাক্সি ছাড়াও আরো একটি অত্যন্ত জনপ্রিয় যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়ি করে ঘোরা অত্যন্ত আনন্দদায়ক হয়ে থাকে সকলের কাছেই ঘোড়ার গাড়িটি সব জায়গায় না পাওয়া গেলেও ঐতিহাসিক স্থানগুলি বা কোনও বড়সড় মন্দিরের কাছাকাছি যখন ঘুরতে যাই আমরা তখন এই ঘোড়ার গাড়ি দেখতে পাই এই ঘোড়ার গাড়ি করেই সকলেই ঘুরতে অনেকের ভালো লাগে আমাদের এখানে ঘুরতে এলে আপনারা সকল রকম যানবাহনের সুবিধা পাবেন